হাইক করার জন্য আমার প্রিয় ভূখন্ড হলো পর্বত ও সৈকত আমি পর্বতে উঠতে খুব ভালোবাসি অনেকবার বিভিন্ন পাহাড়ে উঠেছি এখনো আমার খুব ইচ্ছে হয় কিন্তু এখন বয়সের জন্য আর পাহাড়ে উঠতে পারি না সৈকতে ভ্রমণ করতেও আমার খুব ভালো লাগে সৈকতে দাঁড়িয়ে যখন সূর্যাস্ত দেখি মনে হয় যেন সূর্য আস্তে আস্তে সমুদ্রে ডুবে যাচ্ছে দেখতে খুব মজা লাগে আবার পাহাড় থেকে যখন সূর্যাস্ত দেখি তখনও মনে হয় যেন সূর্য আস্তে আস্তে পাহাড়ের কোলে লুকিয়ে পড়ছে দেখতে ভীষণ চমৎকার লাগে এই দৃশ্য দেখার জন্য আমার মনে অনেক দিন গেঁথে থাকে চোখ বন্দ করে ভাবলে মনে হয় যেন আমি ওখানেই দাঁড়িয়ে আছি আর দেখছি সেই দৃশ্য আমার ভীষণ ভীষণ ভালো লাগে